হ্যালো আমি ফ্লিপকার্ট থেকে বলছি আপনার একটা ডেলিভারি ছিল ডেলিভারিটা কোথায় নেবেন হ্যাঁ আমি পলাশচাবরি মার্কেটে আছি কিন্তু আমার কোথায় নেবেন বলবেন তো পলাশচাবরি মার্কেটেই তো পলাশচাবরি মার্কেটে নয় কিন্তু আপনার হচ্ছে তো অ্যাড্রেসে তো পলাশচাবরি মার্কেটই দেওয়া আছে ও আ্যড্রেস চেঞ্জ করতে ভুলে গিয়েছেন আ্যড্রেসটা চেঞ্জ করুন আমি ওয়েট করছি কোথায় দিতে হবে সেটা বলে দিন আমি সেখানে গিয়ে পৌঁছাচ্ছি প্লিজ আচ্ছা ছত্রগঞ্জ মার্কেটের স্কুল মাঠটা তার পাশে আচ্ছা আচ্ছা ছত্রগঞ্জ মার্কেটে স্কুল মাঠের পাশে আপনাকে ডেলিভারিটা দিতে হবে আচ্ছা ঠিক আছে আমি পৌঁছাচ্ছি হ্যাঁ আমি ওখানে পৌঁছে আপনাকে ফোন লাগাব ঠিক আছে আর আপনি নিজের ডেলিভারি আ্যড্রেসটা একটু ঠিক করে নেবেন পরে আমাদের প্রবলেম হতে পারে